হ্যালো আমার একশোটা ওষুধ লাগবে আমার দোকানে অনেক কাস্টমার ওয়েট করছে একশোটা ওষুধ কখন পাওয়া যাবে আপনাদের দোকান হোলসেলার দোকান থেকে না আমি অনলাইনেও পে অনলাইনে টাকা লেনদেন করতে পারি কিংবা ডাক্তার যখন গাড়িতে করে একশোটা ওষুধ আনবে তখন আপনি ওই আপনার গাড়িতেই টাকা পাঠিয়ে দিতে পারি তো এই একশোটা পেন কিলার দেবেন আর একশোটা স্যারিডন হ্যাঁ না না না না দেখুন আমি একটা জায়গা থেকে খোঁজ নিলাম অন্য কোনো দোকানে অন্য কোনো দোকানে লোকেরা থার্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে ওষুধের দোকানে আপনিও একটু ছাড় দিন টোয়েন্টি পার্সেন্ট তো একটু কম হচ্ছে না একশো একশো দুশোটা ওষুধ নিচ্ছি স্যারিডন আর তাও দাদা একটু ছাড় দেওয়া যায় না পেন কিলার আর স্যারিডনে আর স্যারিডনটা একশো একশোটার উপর কতটা দিতে পারেন তাহলে কত কত হচ্ছে পেন কিলারটা পেন পেন কিলারটা স্যারিডনটা তাহলে মোট কতগুলো কত পার্সেন্ট হচ্ছে পেন কিলারটা কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন হ্যাঁ

তাহলে এই ওই ওষুধগুলো আমি কখন পাবো আজকে না কালকের মধ্যে এখন তো এখন তো আপনি তো বাইরে থাকেন আমিও বাইরে আছি তাহলে তাহলে অনলাইনে লেনদেন করতে পারি না কি করবেন অনলাইনে নেবেন কি তাহলে তাহলে আপনার গুগল অ্যাকাউন্টের ইয়েটা পাঠাবেন না আমার অ্যাড্রেসটা হচ্ছে পুরুলিয়া দূরবীন অডিও দূরবীন অডিওর সামনে দূর্গা মন্দিরটা আছে তার পাশে আমার দোকান আশা মেডিকেল বলে আপনার গাড়ির ড্রাইভারের নামটা আমাকে একটু বলে দিন আর আপনার গাড়ির ড্রাইভারের একটু ফোন নম্বরটা দিলে ভালো হয় যাতে বুঝতে পারি ঠিক আছে আর আর কোনো ওষুধ আছে আপনার দোকানে ওই একশো একশো দুশো টাকার আর কি কি ওষুধ হোলসেলে কম দামে পাওয়া যেতে পারে এখন মানে এখন সব জায়গায় ওষুধের দামটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে হোলসেলগুলোতেও অনেক বেশি দাম বলছে তাই বলছিলাম আমার আমার অনেক ওষুধ প্রয়োজন এখন একশো একশো ছাড়াও আরও অন্য কি কি ওষুধ আছে আপনার কাছে খুব কম দামে